আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমার কাছে যেগুলি টিপসগুলো আছে সেগুলি হলো শহরের বাড়িতে থাকি সেখানে কোনো তেমন বাগান নেই কিন্তু আমার ফ্ল্যাটে বা ব্যালকানিতে প্রতিদিন সকালে পাখিদের খাবার দিই তখন দেখি বিভিন্ন রকমের পাখি এসে খাবার খায় তখন দেখতে আমার খুব ভালো লাগে কিছু পাখি দেখতে খুব সুন্দর পাখিগুলির আচার আচরণ আমার খুব ভালো লাগে ডাক শুনতেও আমার খুব ভালো লাগে তারা যখন একসঙ্গে খাবার খায় তখন আমার খুবই ভালো লাগে দেখতে আমি সেই দৃশ্যগুলি উপভোগ করি এছাড়াও এবং তারা খাবার খেয়ে উড়ে চলে যায় উড়ে চলে যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে আকাশে উড়ে চলে যায় এছাড়াও আমি যখন সারাদিন সারাদিন বি সারাদিন বিকেলবেলা পরিবেশের উপভোগ করি তখন পাখি আকাশে ওড়ে দেখতে খুব সুন্দর লাগে এছাড়া আমি যখন পুটিতে গ্রামের বাড়িতে যাই যেহেতু আমি শহরে থাকি গ্রামের বাড়িতে গেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে সকালে যখন গ্রামের পরিবেশে সকাল হয় তখন দেখি বাড়ির উঠানে বা বাগানে নানা ধরনের পাখি দেখা যায় খাবার ছড়িয়ে দেয় তাদের খাওয়ার জন্য সেগুলো দেখতে এার খুব ভালো লাগে শহরে যেহেতু নানা ধরনের পাখি দেখা যায় না সেগুলি গ্রামের প্রবেশে পরিবেশে নানা ধরনের পাখি দেখা যায় সেগুলি দেখতে আমার খুবই ভালো লাগে গাায়ের রঙ আলাদা আলাদা হয় তাদের আচার আচরানো আলাদা আলাদা হয় কিছু কিছু পাখি দেখি তাদের খাবার খাওয়ানোর জন্য মুখে করে নিয়ে যায় এবং বাসায় নিয়ে গ তাদের খাইয়ে দেয় আমি যখন বিকেলে ঘুরতে যাই মাঠের দিকে বা গ্রামের পরিবেশ দেখে তখন অনেক গাছের ডালে নানা পাখি বা বক বসে থাকে তাদের খাবার দিলে উড়ে এসে তারা খাবারগুলি খায় এগুলি দেখতে খুবই সুন্দর লাগে শহরে তো পাখি দেখতে পাই কিন্তু শহরের তুলনায় গ্রামের পরিবেশে পাখি আরও বেশি দেখতে পায় আমি যখন শহরের পরিবেশে থাকি তখন থেকে শীতকালে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় কিন্তু গরমকালে শহরে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় না তবুও পরিবেশে বলতে গেলে গ্রামের পরিবেশই সুন্দর কারণ গ্রামের পরিবেশে নানা ধরনের পাখি দেখা যায় সব সময়